আমি বাগান খুব ভালোবাসি বিশেষ করে সবজি বাগান ফলের বাগান আমাকে খুব ভালো লাগে আমার বাড়ির পাশে একটু জায়গা আছে আমি সেখানটা বয়স্ক মানুষ কি আর করব বিকালে বসে থেকে কারোর বাড়িতে না গিয়ে একটু জায়গায় আমি সবজি লাগিয়েছি ঝিঙে করলা পুঁই শাক কুমড়ো ইত্যাদি তো দেখলাম আমার বাড়ি থেকেও আমার পাশের বাড়ি অনেকটা জায়গা পড়ে আছে তাদের একটু আর্থিক সক্ষমতা বেশি তাই তারা কিছু লাগায় নি কিন্তু আমি বললাম দেখো অনেকটা জায়গা পড়ে আছে খুব একটা পরিশ্রম নয় তোমরা তো কাজের লোক রাখো কাজের লোককে দিয়ে কোদাল দিয়ে একটু মাটিটা কুপিয়ে কিছু যদি সবজি চারা ফেলে দাও বা সবজি বীজ লাগাও দেখবে তোমাদের এই জায়গাটায় কি সুন্দর হবে বা দুটো একটা বাড়িতে খাবার জন্য আম কাঁঠালের গাছ লাগাও তাহলে খুব সুন্দর লাগবে বলতেই আমাদের পাশের বাড়ি কাকিমা আমাদের কথা শুনে খুব সুন্দর করে বাগানটা কুপিয়ে গাছ লাগালো কিছু দিন পরে বাগানটা সবুজে সবুজ হয়ে উঠল এবং খুব ভালো লাগলো তাদেরকে বলল যে কি ভাগ্যিস আপনি অভিজ্ঞতাটা দিয়েছিলেন তাই খুব সুন্দর হয়েছে